বাংলা ভাষা হলো পশ্চিমবঙ্গের মাতৃভাষা এটি অনেক বাঙালির প্রধান ভাষা এবং বাংলা ভাষা দ্বারা অনেক ভাষা প্রভাবিত হচ্ছে যেমন ইংরেজি সংস্কৃত এসব ভাষা প্রভাবিত হচ্ছে বাংলা ভাষা পশ্চিমবঙ্গের বাইরেও নানা জায়গায় বলা হয় এবং এটি পশ্চিমবঙ্গের ব্যবস্থার মধ্যে প্রধান ভাষা এটি বাংলা ভাষা হল যোগাযোগ ব্যবস্থা একটি প্রধান উপায় বাংলা ভাষার দ্বারা আমরা নানা জায়গায় পশ্চিমবঙ্গের কথা বলতে পারি